রান্না করার সময় আমার অনেক পাত্রই লেগে থাকে যেটা আমি ব্যবহার করে থাকি যেমন কড়াই খুন্তি ডাবু হাতা এরকম গেলাস বাটি থালা জলের মগ লেগে থাকে যেগুলো আমি ব্যবহার করে থাকি যেমন জলের বালতি যে বালতিটায় আমি জল ভরে রাখার জন্য ব্যবহার করি মগে জগ ব্যবহার করি সেটা আমি বালতি করে ডুবিয়ে জল নেবার জন্য কড়াইটা ব্যবহার করি তাতে এ রান্না করার জন্য এবং খুন্তিটা ব্যবহার করি খুন্তি দিয়ে নাড়ানোর জন্য ডাবুটা ব্যবহার করি তরকারিটা তোলার জন্য আর হচ্ছে থালার ব্যবহার করি এ যেটাতে খেয়ে করে খেতে দেবার জন্য বাটি ব্যবহার করি এ বাটি তরকারি দেবার জন্য এবং যারও চামচ কাঁটা চামচ চা প্লেন চামচ এরকম অনেক কিছুই আমরা ব্যবহার করে থাকি যেমন কাঁটা চামচ ব্যবহার করে থাকি ম্যাগি খাওয়ার জন্য চাউমিন খাওয়ার জন্য আর যেকটা চামচ ব্যবহার করে থাকি যেমন বিভিন্ন ধরনের খাবার খাওয়ার জন্য আমাদের রান্না করার সময় অনেক রকম পাত্রই ব্যবহার হয়ে থাকে